ডেঙ্গু জ্বর বা ম্যালেরিয়ার মতো যে সমস্ত মশাবাহিত অসুস্থতাগুলো রয়েছে সেইগুলো গ্রামেগঞ্জে বা শহরে বেশি লক্ষ্য করা যায় এক এই এর মধ্যে আমাদের বিভিন্ন ধরনের প্রতিরোধ করার জন্য অনুশীলন করতে হয় যেমন শহরের ড্রেন থেকে মশার ড্রেনে যে জলগুলো জমে সেই থেকে মশার লার্ভা আর বড়ো হয়ে সেই ডেঙ্গু মশা বা ম্যালেরিয়ার মশাতে রূপান্তরিত হয় এবং শহরের মানুষজনকে কামড়ে সেই থেকে ডেঙ্গু জ্বর বা ম্যালেরিয়ার জ্বর ছড়িয়ে পড়ে সেই জন্য আমাদের শহরের পৌরসভায় এবং গ্রামের দিকে পঞ্চায়েতকে বিভিন্ন মানে বর্ষাকালে ন নির্দিষ্ট সময় অন্তর অন্তর ড্রেনগুলি পরিষ্কার করতে হবে এবং ব্লিচিং পাউডার চুন ড্রেনের ধারে ছড়াতে হবে এবং জল প্রত্যেককে সচেতন করতে হবে যে যেন না বাড়িতে কোথাও জল জমে বা জল জমে ক কোনও খালি পাত্রকে যেন না সোজাভাবে রাখা হয় উলটিয়ে রাখা হয় জল জমতে না দেওয়া হয় ফলে জল না জমলে ডেঙ্গুর ম এইসব মশার লার্ভাগুলি বড়ো হতে পারবে না এবং মশা মশাও জন্ম নেবে না